আমি অনলাইন থেকে একটা চার্জার অর্ডার করি মোবাইল চার্জার তো মোবাইল চার্জারটা আমি আনপ্যাক করার পরে আমি যখন খুলে দেখি তো প্রথম স্টার্টিং শুরুতে কিছুক্ষণ চার্জ হচ্ছিল ঠিকভাবেই চার্জ হয়েছে কিন্তু কিছুক্ষণ পরে থেকে পাঁচ দশ মিনিট পরেই চার্জ বন্ধ হয়ে যাচ্ছে এবং ঐ চার্জারটা প্রচণ্ড হিট হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত হচ্ছে তার ফলে ঐ চার্জ এবং ঐ চার্জারটাতে এতটাই উত্তপ্ত হচ্ছে যে ওটাকে হাত দেওয়া যাচ্ছে না এবং ওই চার্জারটা মিনিট দশেক পরে থেকে মিনিট দশ বা পনেরো মিনিট পর থেকে আর চার্জ করতে পারছে না আমার মোবাইল চার্জ হচ্ছে না ব্যাটারি যত পার্সেন্ট ছিল তত পার্সেন্টই থেকে যাচ্ছে তো তাই সেই জন্যে আমি ঐ চার্জারটাকে পরিবর্তন করতে চাই এবং ঐ চার্জারটার যাতে ওরা ফেরত নিয়ে যায় তার জন্যে রিটার্ন রিটার্ন অনুরোধ আমি আবেদন করেছি এবং আশা করবো ওরা দু থেকে তিন দিনের মধ্যে ওটা ওই চার্জারটাকে ওরা নিয়ে যাবে কারণ পলিসি অনুসারে আমি সাত দিনের মধ্যে প্রোডাক্টটাকে ফেরত দিতে পারবো তো সেই জন্যে আমি ইন সঙ্গে সঙ্গেই ফেরত দেওয়ার জন্য অনুরোধ পাঠিয়েছি এবং যেহেতু আমি নতুন প্রোডাক্ট কিনেছি এবং পুরোপুরি ঠিকভাবে এটা কাজকর্ম করছে না তাই আমি চাই একটা নতুন প্রোডাক্ট ওটাকে পরিবর্তন করে পাঠাতে আর এইটা একটা ফাস্ট চার্জার তো দ্রুততার সাথেই চার্জ হওয়ার কথা এবং দ্রুততার সাথে চার্জ হতে গিয়ে এটা খুবই হিট উত্তপ্ত হচ্ছে এবং এতটাই উত্তপ্ত হচ্ছে যে আমি সেটাকে হাত দিতে পারছি না তো সেটা সেটাও ঠিক না সেটা ক্ষতিকারক এবং সেই জন্যে আমি ওদেরকে অনুরোধ করেছি যাতে ওরা একটা কাজকর্ম করছে এবং সাধারণত যেরকম উত্তপ্ত হয় সেই রকম উত্তপ্ত হবে এরকম এবং যথারীতি দ্রুততার সাথে চার্জ করবে সেই রকম চার্জারই আমাকে দিতে ওদের স্পেসিফিকেশনের বা সংক্ষেপে সারসংক্ষেপে সেরকমই লেখা ছিল তো সেই জিনিসটাকেই আমি দিতে বলেছি ওদেরকে এবং আশা করবো আমার অনলাইন সংস্থা অ্যামাজন ওরা এটাকে পরিবর্তন করে আমাকে নতুন চার্জার দিয়ে যাবে এবং সেটাকে আমি আমার মোবাইলে ইউ ব্যবহার করতে পারবো এবং আমি চাই না এটাতে আর আমি এটাতে চার্জ দেবোও না কারণ জানি না এটা হয়তো আমার মোবাইলে কিছু ড্যামেজ করতে পারে তো সেই জন্যে আমি একবারই চার্জ দিয়েছি এবং তাতে আমি দেখতে পাচ্ছিলাম যে এরকম দশ থেকে পনেরো মিনিট পরে চার্জিং স্টপ হয়ে যাচ্ছে এবং ওই চার্জারটা প্রচণ্ড উত্তপ্ত হচ্ছে এবং সেটাকে থেকে আমি নতুন প্রোডাক্ট নতুন চার্জার পরিবর্তন করতে চাইছি